হ্যাঁ আমি এমন একটা জিনিস এঁকেছিলাম যার জন্য আমি কেন আমার পরিবারও গর্ববোধ করেছিল আমি আমার নিজের ছবি অঙ্কন করেছিলাম জানি না সেটা কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে কিন্তু আমার মা বাবা খুবই প্রশংসা করেছিল এবং আমারও খুবই ভালো লেগেছিল সেই জিনিসটা যখন আমি আমার প্রথম ছবিটা আঁকি তার আগে আমি আমার ইচ্ছামতো অনেক ছবিই আঁকার চেষ্টা করেছিলাম যেমন মাছ দিয়ে শুরু করেছিলাম ফুল পাখি বিভিন্ন ধরনের সাহিত্যিক কবি যেরকম বাঙালির মনেপ্রাণে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছবি অঙ্কন করার চেষ্টা করেছিলাম তার পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে আমিও একটা ছবি অঙ্কন করব তার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছিলাম যে আমি আমার নিজের ছবিটাকে প্রতিচ্ছবি হিসাবে যাতে তো সকলের সামনে তুলে ধরতে পারি তেমনই উদাহরণ হিসাবে আমি আমার নিজেকে সামনে রেখেছিলাম এবং সামনে ছবি রেখে আঁকার চেষ্টা করেছিলাম যখন আমি আঁকাটার চেষ্টা করেছি তখন প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যিই কি আমি আঁকাটা পারব কিন্তু পরবর্তীকালে যখন আঁকাটা সম্পূর্ণ হল তখন আমি দেখলাম যে না অবশ্যই আঁকাটা খুবই সুন্দর এবং ঐতিহ্যময় হয়েছে যেখানে আমার পরিবার এবং আমার পিতামাতা বন্ধুবান্ধব সকলেই সেটাকে গ্রহণ করেছে এবং আমার দক্ষতাকে মূল্যবান হিসাবে বিবেচনা করেছে অবশ্যই প্রতিক্রিয়া হিসাবে আমি খুবই খুশি হয়েছিলাম মনে হয়েছিল যে না আমি আর্টিস্ট না হলেও সম্পূর্ণরূপে আঁকতে না পারলেও এমন একটা ছবি আঁকতে পারি যেটা দেখে মানুষ আমাকে প্রশংসা করবে এবং সেই প্ৰতিচ্ছবিটা দেখে মনে হবে যে না এই ছবিটা দেখলে কিছু অন্তত মানুষের বিশ্বাস হবে এবং মানুষ ভাবতে শিখবে যে না এই বিষয়টি সে সম্পূর্ণরূপে জানি তেমনই আর একটি ছবি আমি আঁকার চেষ্টা করেছিলাম তখন স্বাধীনতা দিবসের সময় স্বাধীনতা দিবসের যে বিপ্লবীদের ছবি আমি আঁকার চেষ্টা করেছিলাম সেক্ষেত্রেও আমার শিক্ষক মহাশয় আমাকে খুবই বাহবা দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে সত্যিই অসাধারণ হয়েছে ছবিটি তাই আঁকার প্রতি আমার চিরদিনই খুবই ইচ্ছা ছিল আঁকার প্রতি একটা ভালোবাসা জন্মেছিল তবে আঁকাটাকে নিয়ে আমি কোনোভাবে পেশা করতে চাইনি এবং বর্তমানেও আমি চাই না আঁকাটা হল আমার একটা শখ ব্যক্তিগত জীবনের একটা গর্বিত বোধ করার একটা অন্যতম প্রতিক্রিয়া তেমনভাবেই আমি সকলকেই বলব যে সঙ্গীত নৃত্যর পাশাপাশি যোগার পাশাপাশি যদি আমরা আঁকাটাকেও একটা অন্যতম মাধ্যম করে নিই অন্যতম সঙ্গী করে নিই বন্ধু করে নিই তাহলে অবশ্যই আমার কেন সকলেই উপকৃত হবে বলে মনে করে এবং আমার প্রতিক্রিয়া হিসাবে এটাই বলব যে আমি নিজেও অঙ্কনের প্রতি খুব একটা পারদর্শী তা নয় তবে যেটুকু আঁকতে পারি সেটুকুতেই আমি আমার সন্তুষ্ট থাকি এবং নিজেকে গর্ববোধ করি বলে মনে করি